প্রথমত আমি একদমই যেহেতু আঁকা শিখি নি নিজের চেষ্টায় বা নিজের ভালোবাসার যেটা আঁকা সেটা হলো মান্ডালা আর্ট মান্ডালা আর্ট বেসিকালি পুরোপুরি ডিজাইনের উপরেই আমরা বেশিরভাগ সকলেই জানি এবং খুবই এখন প্রচলিত মান্ডালা আর্ট এটা নিয়েই বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন সেমিনার বিভিন্ন কম্পিটিশানও হয় বিভিন্ন জায়গাতে তো আমি আমার যে আঁকার জন্য গর্বিত হই সেটা হলো আমি একটা কম্পিটিশানে অংশগ্রহণ করেছিলাম মান্ডালা আর্ট নিয়েই আমাদের টপিকটা ছিলো তো আমি সেখানে অনেক আগে থেকে আমি প্র্যাকটিস করেছি অভ্যেস করেছি আঁকার এবং যে কোনো একটা নির্দিষ্ট আঁকার উপরেই আমি প্র্যাকটিস করেছি তবে ওখানে গিয়ে আমাদের যেটা বলা হয়েছিলো যে সবার আঁকা যেন অবশ্যই আলাদা আলাদা হয় এবং ডিজাইনেও আলাদা আলাদা হয় মান্ডালা আর্ট তো বিভিন্ন রকমের হয় বিভিন্ন ডিজাইনের হয় তো আমাদের বলা হয়েছিলো যে সবার আঁকা যেন আলাদা আলাদা হয় তবেই সেখানে প্রাইজ দেওয়া হবে তো আমি আমার রীতিমতো যেগুলো প্র্যাকটিস করে গিয়েছিলাম মান্ডালার আর্ট সাধারণত প্র্যাকটিস করে পুরোপুরি করা যায় না যখন মনে আসে যে ডিজাইনটা তবে সেই ডিজাইনটা যেন এমন হয় সেটার মধ্যে থেকে যেন কিছু বোঝা যায় এমন ডিজাইন যেন না হয় যেখানে কিছুই বোঝা যাচ্ছে না বা সেটার কোনো অর্থ নেই অর্থ ছাড়া কোনো আঁকা তো আমি যেখানে এঁকেছিলাম সেটা আমি প্রাইজ পেয়েছি এবং ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম তার জন্য আমার বাবা মাও খুব খুশি হয়েছিলেন এবং আমার যে স্যার ছিলেন ওখানে আমি তার কাছে আঁকা শিখি নি কিন্তু উনি একজন আঁকারই টিচার তো উনিও খুব খুশি হয়েছিলেন আমার বাবা মাও ভীষণ খুশি হয়েছিলো আমার বাবা মা আমাকে সব সময় অ্যাপ্রিসিয়েট করে যে আমি যেন আঁকাটা প্র্যাকটিস করি যেহেতু আমি আঁকতে ভালোবাসি এবং আমি চেষ্টা করলেই একটা মোট সুন্দর আঁকা আঁকতে পারি আমি যেহেতু সব সমায় আঁকা প্র্যাকটিস করি না তাই কখনো কখনো ঠিকঠাক সুন্দর আঁকা আমি করতেও পারি না তো আমার বাবা মা আমাকে সব সমায় অ্যাপ্রিসিয়েট করে বা সব সমায় আমাকে বলে যাতে আমি প্র্যাকটিসের মধ্যে থাকি এবং বা আমার বন্ধুরা বা আমার প্রতিবেশী যারা আছেন ওনারাও কিছু কিছু সময় আমার আঁকা দেখেছেন এবং কেউ কেউ আমার বন্ধুরা তাদের নিজেদের ছবি আমাকে এঁকে দিতে বলেছেন আমি কখনো কখনো সেগুলো এঁকেও দিয়েছি তবে যেটা কথা হলো